আমাদের গ্রামে ছোটখাটো সবাই ব্যবসা করে কিন্তু তার মধ্যে মুদিখানা ধান ব্যবসার আলু ব্যবসা চাল ব্যবসা সবজি ব্যবসা এই ব্যবসার থেকে মানুষ কিছু উপার্জন করে এবং সেই উপার্জনের টাকা দিয়ে মানুষ যে যার শখ পূরণ করে এবং সেই শখ পূরণও হয় বা আবার কেউ ব্যবসায় বাড়ানোর জন্য সেখানে কাজে লাগায় কিন্তু আমাদের এখানে সাধারণত সবাই কৃষক সেই কৃষক ধান চাল ব্যবসা করে সেই ব্যবসাকে সেই ধান চালের বে বিক্রি করে কিছু মানুষের কাছে পৌঁছে দেয় যাতে সেই পণ্য যে জিনিস নিয়ে সাধারণ মানুষ ব্যবসা করার জন্য আগ্রহী হয় এবং আগ্রহীর থেকে যাতে ব্যবসাটাকে সে বাড়া বাড়াতে পারে সেই ব্যবসা থেকে যাতে আরও বড় ব্যবসাতে পরিণত করতে পারে সেই জন্য ও মানুষজন তো সবরকম ব্যবসা করার চেষ্টা করে এবং সেই ব্যবসা থেকে মানুষ কিছু লাভের মুখ দেখতে পায় এবং গ্রামের সবরকম ছোটখাটো ব্যবসা সবাই করতে পারে